হ্যাঁ ম্যাডাম আমি সেলাই কাটিং করতে ভালোবাসি এটাকে আমি পেশা হিসাবে নিতে চাই এটাকে শুরুতে লোকের কাছ থেকে অর্ডার নিয়ে বাড়িতে বসে কাজ করতে চাই এবং ধীরে ধীরে এটাকে বাড়িয়ে তুলবো ফেসবুকে আবেদন জানাবো অর্ডারের জন্য একটি ভবিষ্যতে দোকান করতে চাই এই ব্যাপারে একটু বৃহৎ দোকান ভাড়া বাকি নিয়ে ব্যবসা করবো এবং সেই জন্য আমি বিভিন্ন রকম সেলাই মেশিন কর্মচারী মাইনা কাঁচামাল ইত্যাদির জন্য ব্যাংক লোন নেবো এবং বড়ো বড়ো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখবো আমার ইচ্ছা আছে সরকার যে এখন ফ্রিতে ইউনিফর্ম দেয় সে এই ই অর্ডারটা ধরার এবং সেটা নিয়ে কাজ করার যাতে ভবিষ্যতে আমার ব্যবসাটা আরও বড়ো হয় এবং আর্থিক উন্নতি হয় এছাড়াও বিভিন্ন এন জি ও তে স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং হয় আমি সেখানে ট্রেনার হিসাবে কাজ করতে চাই